আমি মাছ ধরার জন্য বিশেষ কিছু কৌশল ব্যবহার করি না মাছ ধরতে গেলেও আমি কোনো প্রস্তুতি সেইভাবে নিয়ে থাকি না কিন্তু আমি প্রতিদিন পাঁচ ছ ঘন্টা সমুদ্রে অথবা নদীতে যেদিন যেখানেই মাছ ধরতে যাই না কেন সেদিন সেখানে পাঁচ ছ ঘন্টা মতো সময় কাটাই মাছ ধরার জন্য